কোথায় আছিস তুই এত দেরি হচ্ছে কেন তোর এতগুলা মাল নিয়ে গেছি আর সব টাকা টাকাপয়সাগুলো তুলছি তো

হ্যাঁ আর আমি বলছি বাকি যে চাষীগুলোর কাজে সামনে তো হালখাতা তো সে টাকাগুলো কি করবো তুলেছ না তোলনি না ফোঁফরদালালি করে চালিয়ে ঘুরছিস মোটরসাইকেল নিয়ে রেলা রেলায় ঘুরছো মেয়ে দেখছো আর ঘুরছ না কি হ্যাঁ আমি ওই সব নয় আমি তোকে টার্গেট দিচ্ছি সাত দিনের মধ্যে সব টাকা তুলবি ঠিক আছে এখন টাকার দরকার তাহলে এখন আজকে কত টাকা কালেকশন হয়েছে আজকে মোট কত টাকা কালেকশন হয়েছে হ্যাঁ ঠিক ঠিক ওইসব টাকাগুলো নিয়ে তুই এক কাজ কর দত্ত বাবুর কাছে চলে যা দত্ত বাবুর কাছে গিয়ে ওই ওখানে দিয়ে দে উয়ার কাছে এক লাখ টাকা পাব দেখ কি দেয় না দেয় ওকে বলবি দিতে হবে টাকা সামনে হালখাতা প্রেশার আছে এটা কোম্পানি ঠিক আছে সরকার থেকে না না তুই যা ওই তো টাকার এখন টাকা দরকার তুই যা গিয়ে আগে টাকাটা নিয়ে তারপর আয় কারন সামনে জানো না এখন এইবারে তোর সব হিসাব করতে হবে আমাকে কত কাজ করতে হবে এখন তোর একটা দায়িত্ব নেই তুই তাহলে এক কাজ কর মনোজ বাবুর মালটা যদি পারো ওখান দিয়ে একটা টোটো ডেকে মালটাকে পাঠিয়ে দে পাঠিয়ে দিয়ে তুই ওখান থেকে যা গিয়ে ওই টাকাটা নিয়ে আয় কেন না ওই টাকাটা লাগবেই লাগবে বুঝতে পেরেছিস ঠিক আছে তুই তাহলে ওটা করে আয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওগুলা করে তুই আয় হ্যাঁ ঠিক আছে আমি রাখছি এখন ঠিক আছে হাঁ হাঁ হাঁ